ঝাড়গ্রাম জেলার প্রধান পরিবহন বিকল্পগুলি কী কী ঝাড়গ্রাম জেলার প্রধান বিকল্পগুলি হল রাস্তা রেলপথ বিমানবন্দর এসব রাস্তা আগের থেকে ভালো করে দিয়েছে আগে যেমন রাস্তাঘাট খুবই খারাপ ছিল এখন খুবই ভালো করে দিয়েছে এখন রাজ্যসভা খুবই ভালো হয়েছে তাই রাস্তাঘাট এবং রেলপথ বিমানবন্দর খুবই ভালো করে দিয়েছে সাধারণ মানুষের জন্য বিকল্পগুলি কতটা সাশ্রয়ী হ্যাঁ অনেকটাই সাশ্রয়ী এবং অনেকটাই উপকার এবং অনেকটাই ভালো সাধারণ মানুষ এইসব পেয়ে খুবই উপকার হয়েছে কী কী সমস্যাতে জড়িত এতে অনেক কিছু যেমন ভালোও আছে তেমন অনেক কিছু সমস্যা আছে যেমন ভালো বলতে জঙ্গলমহল এলাকায় জঙ্গলের মধ্যিখানে রাস্তাগুলি যেমন খুবই ভালো করে দিয়েছে এখন তেমনি এখন জঙ্গলের এলাকাটা খুবই খারাপ জঙ্গলে ছিনতাই হয় যেমন রাস্তা ঘিরে দেয় এবং রাস্তা অবরোধ করে দেয় এবং আর যেতে দেয় না অনেক কিছু নিয়ে নেয় জঙ্গলে এরকম অনেক অসুবিধা আছে এবং সমস্যাও আছে সাইকেল রিক্সা এবং গাড়ি নিয়ে গেলেও ওখানে ঘিরে দেয় বৈদ্যুতিক রিক্সাও খুবই ভালো